স্থানীয় শিল্পীরা আমাদের পাখা তৈরি করে তার পরে তৈরি করে এবং আমরা যারা গান জানে তারা টুসু গান তারপরে ঘুমপাড়ানি গান এই সব অনেক কিছু করে এইগুলোভাবেই আমাদের সংস্কৃতিকে রক্ষা করার চেষ্টা করে আর যেটা হয় আর কি যে নাচও করে নাচের মধ্যে ধরো ক্ল্যাসিক্যাল ডান্স হ্যাঁ রবীন্দ্র নৃত্যের উপরে ডান্স এইভাবে আমাদের জিনিসগুলোকে করা হয় তো আরও অনেক জিনিস বলা যায় যেমন স্থানীয় শিল্পীদের মধ্যে আমাদের যারা আছে তারা গান করে নাচ করে